পশ্চিমবঙ্গ ভ্রমণের জন্যে পর্যটক কেন্দ্রগুলি অনেকগুলোই এখন নতুনত্ব করেছে আমাদের সরকার থেকে অনেক পর্যটন পর্যটকদের সুবিধা ক্ষেত্রে অনেক ঘোরার জায়গাগুলো বাড়িয়েছে এবং সেখানে যাওয়ার জন্যেও অনেক সুবিধাজনক রাস্তাও করেছে অনেক জায়গা আগে যেমন ছিলো যেখানে রাস্তাঘাট ঠিক ছিলো না সেখানেতে রাস্তাগুলো ঠিক করে ওখানে যাতে কি পর্যটকরা যায় তাতে অনেক কিছু ওখানে তো নতুন নতুন অ্যাক্টিভিটি করেছে যেমন প্যারা ডাইভিং থেকে শুরু করে রাফটিং এছাড়াও বানানা রাইড এবং ইকো ফ্রেন্ডলির সাথে করতে গিয়েও অনেক কিছু আপনার স্কুভা ডাইভিং অনেক কিছুই রেখেছে যেরকম তার মধ্যে নির্দিষ্ট কিছু হচ্ছে বেলুনের মধ্যে আপনাকে ঢুকিয়ে দিয়ে রোল করানো যেটা সম্পর্কেই সিনেমাতে দেখে থাকেন সেইটাও শিলিগুড়িতে এখন ব্যবস্থা করেছে শিলিগুড়ি থেকে ওপরে গিয়ে লাভা লোলেগাঁও লাচুং ওখান থেকে গিয়েও আপনারা অনেক সাইট সিন এবং ওখানে গিয়ে হাই অল্ট্রিটিউডেতে প্যারাগ্লাইডিং করার সুযোগ এবং সুবিধা দুটোই পাবেন প্যারাগ্লাইডিং করতে গেলে আপনাদের কিছু নিয়ম মেনে চলাটাই খুবই দরকার যেমন আপনি পেট ভর্তি করে খেয়ে প্যারাগ্লাইডিং কোনো দিনই করতে পারবেন না আপনার শরীর খারাপ করবে এছাড়াও রাফটিং এই জায়গায়টাও রাফটিং করাটাও অনেকই বিপদজনক ব্যাপার কেনো কি এই স্পোর্টসটাই হচ্ছে খুবই বিপজ্জনক যেমন প্রায়শই আমরা দেখতে পাই রাফটিংয়েতে যেই রাফটা উল্টে যায় সেখানেতে মানুষের যদি এক্সপার্টিস না থাকে তাহলে সেখান থেকে বেরোনোটা তার কাছে খুবই একটা দুঃস্বপ্নের মতন হয়ে দাঁড়ায় রাফটিংয়ের জন্যে সব সময়তেই লাইফ জ্যাকেট আর প্রপার স্থানীয় কোনো লোক এক্সপার্টকে সাথে রাখা খুব দরকার যাতে কি কোনো ঘ দুর্ঘটনা ঘটলে তারা সাহায্যতে এগিয়ে আসতে পারে